হ্যাঁ বলছি বলুন হ্যাঁ হ্যাঁ কি সমস্যা হয়েছে কেন আপনার এটা কি প্রথমবার হয়েছে নাকি আগেও হয়েছে আপনি কি কোনো খাবারদাবারে গন্ডগোল করেছেন বা উপোস টুপোস করেছেন কি আচ্ছা তো এখন দেখুন ওইটা আপনার গ্যাসেরই প্রবলেম হচ্ছে ঠিক আছে

আমাকে আপনি হসপিটালে সোমবার বুধবার আর শুক্রবারে চারটা থেকে ছটার মধ্যে পেয়ে যাবেন কিন্তু এখন আপনার একটা প্রাথমিক চিকিৎসা বলে দিচ্ছি খাওয়া দাওয়া ঠিক করে করুন তেলজাতীয় খাবার বেশী খাবেন না আর ওআরএস খাওয়ার চেষ্টা করুন ঠিক আছে না না আমি দেবেন মাহাতোই বলছি আপনাকে বলে দিচ্ছি যাতে করে না আপনি এখন প্রাথমিকভাবে একটু ঠিকঠাক থাকুন তারপরে যদি বেশী সমস্যা হয় তখন চলে আসবেন ঠিক আছে